আমার এলাকার প্রাকৃতিক সম্পদ হলো গাছ পালা জায়গা জমি গোবর গরু ছাগল না বাড়ি মাটি তো অ্যাঁ আমরা আমাদের দু বিঘে জমি ছিলো জমি আছে সেটা নারকেল বাগান দেয়া আছে সেটাকে নারকেল চাষ করা হয় সেই নারকেল চাষ চাষের জমি মানে নারকেল প্রতিমাসে ডাব বিক্রি করা হয় প্রায় দশ হাজার কুড়ি হাজার টাকা আবার ছেখানে গো মানে গরুর গোয়াল আচে সেই গোয়ালের মাটিগুলো নিয়ে নারকেল চাষের ও ওখানে দেওয়া দিতে হয় সেগুলো নিয়ে গোবরের মানে গোয়ালের গোবরও পর্যন্ত কাজে লেগে যায় সেগুলো চা মানে কোনো বাগানেও তো টমেটো গাছ টাছেতে দিতে হয় দিয়ে দিই উচ্ছে গাছ সব গাছেই মানে গোবর টোবর ওই সব সার তৈরি করে দেওয়া হয়